এবং সরকার কীভাবে নতুন ব্যবসার সংগঠন করছেন সরকার কম সুদে লোন দিচ্ছে কারণ তাদের জানাচ্ছে এবং উত্তেজিত করছে যাতে তারা বিসনেসটা আরও ভালো করতে পারে